আমাদের পশ্চিমবঙ্গের ভূরুপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এখানে মালভূমি সমভূমি পাহাড়ি জায়গা এবং সমুদ্র উপকূলও দেখা যায় সুন্দরবনের ওদিকটাতে সমুদ্র উপকূল রয়েছে এবং দিঘার ওখানেও সমুদ্রের মোহনা রয়েছে এবং আমাদের পুরুলিয়ার দিকে ছোটো একটি পাহাড় রয়েছে যার নাম অযোধ্যা পাহাড় এবং উত্তরদিকে দার্জিলিঙে পাহাড় রয়েছে সেখানে বিভিন্ন রকমের গাছ দেখা যায় এবং বিভিন্ন ধরনের সেখানে ভূমি প্রকৃতিও দেখা যায় এবং এখানে সমভূমিও রয়েছে সেখানে বিভিন্ন ধরনের চাষবাস হয়